পুরুলিয়ার দুটি সংবাদপত্রের নাম পুরুলিয়া দর্পণ এবং জঙ্গলমহল এতে প্রচুর স্থানীয় খবর ছাপা হয় এবং এর থেকে পুরুলিয়া জেলা সম্বন্ধে একটি সামগ্রিক ছবি পাওয়া যায় এছাড়া সমাজমাধ্যমে বেশ কিছু চ্যানেল রয়েছে যেখানে পুরুলিয়া সম্বন্ধে নানারকম খবর পাওয়া যায় যেমন আমাদের প্রিয় পুরুলিয়া যেমন জঙ্গলমহলের ফেসবুক চ্যানেল ইত্যাদি